আমরা সবাই বিভিন্ন ধর্মের সাথে বাস করি আমরা ধর্ম খুব মেনে চলি আমরা সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকি আমরা ধর্ম ভেদাভেদ করে চলি না আমরা ধর্মের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে যেমন ধর্মীয় যুদ্ধ এই ধর্মীয় যুদ্ধ হল প্রতিটি ধর্মের মানুষের একে অন্যের সাথে যুদ্ধ আমরা এই ধর্মীয় যুদ্ধ প্রায় দেখে আসছি অনেকদিন আগে থেকেই এই যুদ্ধ হয়েছে চলছে আমরা ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ দেখি না কিন্তু ধর্মীয় যুদ্ধ লেগেই রয়েছে আবারও বিভিন্ন আচার অনুষ্ঠান এর মধ্যে দিয়ে আমরা ধর্মের ভিন্নতা পাই বিভিন্ন ধর্মের মানুষের আচার আচরণ বিভিন্ন রকম যেমন মুসলিমদের বড় অনুষ্ঠান ঈদ মহরম তারা এই অনুষ্ঠানে খুবই আনন্দ করে আবারও হিন্দুদের বড় অনুষ্ঠান দুর্গা পুজো তারা এই পুজোতে খুব আনন্দ করে আবারও খ্রীস্টানদের বড় ঠাকুর হল যীশুখ্রীষ্ট তাই আমরা সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকি এটাই আমাদের বাঙালির ধর্ম